মার্শাল আর্ট আমার আগ্রহের জন্ম দিয়েছে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে মার্শাল আর্টটি প্রথমত আমার একটি ভালো লাগার জায়গা সৃষ্টি করেছে আমার এক বান্ধবীর থেকে আমার বান্ধবী মার্শাল আর্টের সঙ্গে যুক্ত তেনাকে মার্শাল আর্ট করতে দেখে আমার নিজেকে খুব একজন সক্রিয় বন্ধু মনে হয়েছে কারণ তে তাঁর মার্শাল আর্ট দেখে অনেকেই প্রভাবিত এছাড়া আমিও প্রভাবিত কারণ তিনি নিজেকে সব জায়গাতে সুরক্ষিত রাখার জন্য এখন চারিদিকের যা পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই দিকটি তাঁর বেছে নেওয়া আম আমি বলবো যে প্রত্যেকটি এখনকার দিনে প্রত্যেকটি শিশু কন্যা সন্তানের মার্শাল আর্টের সাথে যুক্ত হওয়াটা খুব প্রয়োজন রয়েছে কারণ কি মার্শাল আর্ট একটা মহিলাকে সব জায়গাতে কিন্তু সুরক্ষিত করতে ভীষণভাবে সাহায্য করে কি প্রশিক্ষণ যদি বলেন চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে হ্যাঁ অবশ্যই মার্শাল আর্টের প্রশিক্ষণ চালিয়ে যেতে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে খবরে যে ছোটো ছোটো শিশুদের ওপর কীভাবে নির্মম অত্যাচার চলছে সেই অত্যাচার থেকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু মার্শাল আর্টকে বেছে নেওয়াটা প্রত্যেকটি মানুষের খুব জরুরী